আমি যখন প্রথমবার রান্না করার চেষ্টা করি তার আগে প্রণালীটি সম্বন্ধে সাধারণ ধারণা নেওয়ার জন্য মা কাকিমা বা আদারস কারো কাছ থেকে জেনে নিই তারপর ইউটিউবেও কিছু প্রণালী দেখে নিই এবং শেষে নিজের মতো করে প্রণালীটি করার চেষ্টা করি সব শেষে কোন জিনিসটার পর কোন জিনিসটা দিলাম বা কোন জিনিসটা লাগলো না সেটা লিখে রাখি এবং প্রথমবার রান্নাটা করার পর যদি স্বাদ ভালো লাগে বা সবার যদি ভালো লাগে তাহলে পরেরবার রান্নাটা করার সময় সেটার একটি ভিডিও করে রাখি এবং বাকিদেরকে সেটা দিয়ে থাকি রান্নাটা হলো আমার একটা ভালোলাগার জায়গা যেটি আমি করতেও ভালোবাসি করে খাওয়াতেও ভালোবাসি আবার সেটা যেটা প্রণালীটা আমি করলাম সেটা কাউকে শেখাতেও ভালোবাসি